তো সেটা সেই চ্যালেঞ্জটা বলতে গেলে মহিলাদের বিভিন্ন ফ্যামিলি যারা মহিলাদেরকে পড়াতে চায় না তারা চায় না যে মহিলারা স্বাবলম্বী হোক বা বা চায় না তাদের কারণ এটা নয় যে তারা মহিলাদেরকে কমিয়ে দমিয়ে রাখতে চায় তাদের এটা কারণ যে তারা জানেই না যে মহিলাদেরকে উন্নতি করলে আমাদের দেশেরই উন্নতি হবে তো এই সচেতনতাটাও তাদের মধ্যে নেই তো সেই সব ফ্যামিলি থেকে যারা আসে যারা এগিয়ে আসতে চায় তাদের ক্ষেত্রে অবশ্যই একটু চ্যালেঞ্জ এটা যে তাদের ফ্যামিলিকে মানিয়ে তাদেরকে বুঝিয়ে বেরিয়ে আসা এটা একটা মহিলাদের ক্ষেত্রে খুবই চ্যালেঞ্জের ব্যাপার আর তার সাথে যেটা হয় মহিলাদের কাছে কলেজ না থাকার দরুণ মহিলাদেরকে একটু দূরে যেতে হয় আমি গ্রামের মেয়েদের কথা বলছি শহরে হয়তো আছে তো তারা দূরে যাওয়ার জন্য যাদের শারীরিক অবস্থা বা ফিনান্সিয়াল অবস্থা অতটা ভালো নয় তারা সেই জায়গাগুলো হয়তো অনেকে অ্যাফোর্ড করতে পারে না অনেকে সেই জায়গাগুলো খরচা বহন করতে পারে না তারপরে বিধবা মানুষদের প্রতি দুর্ব্যবহার আমাদের মানুষ করে না বিধবা মানুষদেরকে ভালভাবেই দেখা হয় তাদের সঙ্গে ব্যবহারে এবার যারা অশিক্ষিত যাদের মানসিকতা খারাপ সে রকম তো প্রতি সমাজেই থাকে কিন্তু বেশিরভাগটা আমাদের ভালোই সাইবার অপরাধ হয় না নয় হয় কিন্তু আমার এলাকার মানুষজনের সাইবার ক্রাইম কম আমাদের থানার রেকর্ড অনুযায়ী আমাদের এলাকায় সাইবার ক্রাইম অনেক কম কিন্তু হয় আমাদের অনেক মানে অল্প বয়স্ক ছেলেমেয়ে তারা সাইবার অনেক ক্রাইম করে থাকে তারা হয়তো প্রাইভেট কোনও ভিডিও তার বান্ধবীর সাথে করেছে সেটা ভাইরাল করে দেয় এরকম অনেক ঘটনা ঘটেছে দুই একটা